আমি কিছু দিন আগে বর্ধমানের বস্ত্রালয় থেকে একটি শাড়ি কিনেছিলাম শাড়িটি বাইরে থেকে দেখতে খুবই সুন্দর কালার খুব পছন্দের দেখে বিভিন্ন কালার বাড়িতে এসে শাড়িটি ব্যবহার করার পর যখন কাচলাম পুরো রঙটা উঠে গেছে শাড়ি নষ্ট হয়ে গেছে শাড়িটার ছিঁড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে তো এই ধরণের শাড়ি আমি ভবিষ্যতে আর কোনো দিনও নেবো না ওই আমার বান্ধবী বেচছে আমার পরিচিত সকলদেরকে আমি বারণ করবো এই শাড়ি যেন না আর নেয়